আমাদের স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে এখন আগের থেকে ভারত অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এবং আমার এলাকাও আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে এখন প্রত্যেকদিন সকাল হলেই ভ্যান চলে আসে নোংরা বাড়ি বাড়ি নিয়ে যাওয়ার জন্য আগে এসব ছিল না মানুষ যেখানে পারত ড্রেনের ধারে ঘরের ধারে নোংরা ফেলে তার ফলে পচা দুর্গন্ধ গন্ধ উঠত এবং মানুষের অসুবিধা হতো কিন্তু এখন তা নয় প্রত্যেক দিন সকাল হলেই ভ্যান নিয়ে চলে আসে দিয়ে তারা নোংরা সংগ্রহ করে নিয়ে চলে যায় এমন কি ড্রেন একটুও নোংরা হলেই ড্রেনের লোকও চলে আসে পরিষ্কার করতে আগের থেকে এখন আমার এলাকা অনেকটাই উন্নত এবং আমিও এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের সাথেই অংশ নিয়েছি আমি আরও যারা যারা প্রত্যেক দিন ভ্যান নিয়ে আসে তাদের সাথে আমি প্রত্যেক দিন এক একটা করে এক একজন করে মেয়ে আসে থাকে আমি যাই এবং এক একটা এলাকা ভাগ করা আছে আর স্বচ্ছ অভিযানে হচ্ছে এখন ভারত আগের থেকে অনেক উন্নত হয়েছে এবং দিনকে দিন আরও উন্নত হবে ভারতে আর অত আগের মতন অত নোংরা চারিদিকে থাকবে না এখন স্বচ্ছ অভিযানে হাসপাতাল স্কুল আগের থেকে অনেক উন্নত হয়েছে আগে হাসপাতালে প্রচুর নোংরা থাকত মানুষ ঢুকতে পারত না আর পারত না এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কেউ বুঝতেই পারবে না আমি হসপিটালে গিয়েছি এমনকি স্কুল কলেজ প্রত্যেক দিন ঝাঁট দেওয়ার জন্য লোকজন থাকে আগে তো স্কুলে ঝাঁট দেওয়ার জন্য কোনো লোকজন থাকত না ছেলেমেয়েদেরকে দিতে হতো তার ফলে নোংরা থাকত অস্বাস্থ্যকর পরিবেশে ছেলেমেয়েরা মেয়েরা অসুস্থ হয়ে পড়ত এখন তা হয় না এখন পরিষ্কার পরিচ্ছন্নের জন্য সব জায়গায় লোকজন আছে এগুলি স্বচ্ছ ভারত অভিযান